আমি পুরুলিয়া শহর থেকে আদ্রা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম পরিবহন এজেন্সির সঙ্গে ভাড়া নিয়ে আগেই আলোচনা হয়ে গিয়েছে কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ক্যাবের ডাইভার ধার্য ভাড়ার তুলনায় একশো টাকা বেশী ভাড়া চাইছে এই বিষয় নিয়ে আমি এজেন্সির কাছে অভিযোগ জানাচ্ছি যাতে ডাইভার আমার কাছ থেকে বেশী ভাড়া না নেয়